জুট এক প্রকারের কৃষি প্রধান শিল্প যেটাতে আমাদের প্রধান লক্ষ্য দেওয়ার বিষয় হলো উৎপাদন এবং এর ব্যবহার এবং সচেতনতাটা বাড়াতে হবে এর কর্মী নিয়ে এবং কর্মীদের যথার্থ মাসিক অর্থ নিয়ে আমাদের সচেতনতা বাড়াতে হবে জুট শিল্পর প্রধান উপকরণ হলো পাট জাতীয় বা কুশ জাতীয় যে উৎ ফসলগুলি হয় সেইগুলি এই জুট শিল্প যেভাবে করা হয় সেগুলো হলো পাট বা এই কুশ জাতীয় জিনিসগুলি দিয়ে একটি উৎ জিনিস উৎপাদন করা কুটির শিল্প জাতীয় শিল্প গড়ে তোলা এর জন্য আমাদেরকে প্রধানত লক্ষ্য দিতে হবে এই জুটের উৎপাদন গোটা পাট জাতীয় বা এই তন্তু গোত্রীয় উদ্ভিদগুলোর উৎপাদনের উপরে আমাদেরকে বেশি আলোকপাত করতে হবে এবং তার সঙ্গে আমাদেরকে দেখতে হবে অনেক জায়গা থেকে স্বচ্ছলতা বজায় রাখতে হবে যে এই উৎপাদনগুলি যাতে সরাসরিভাবে বন্টন হয় এবং যে কর্মীরা কাজ করবে এই জুট শিল্পতে তাদের যেমন মাসিক অর্থ ব্যক্তি মোটা অঙ্কেরই দেওয়া হয় এবং যাতে তারা স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারে যাতে তাদের উৎসাহ বাড়ে যে আমাদের এই জুট শিল্প আমাদেরকে বাড়িয়ে নিয়ে যেতে হবে এগিয়ে নিয়ে যেতে হবে এই কারণে জুট শিল্প খুবই গুরুত্বপূর্ণ এবং জুট শিল্পকে কেন্দ্র করে অনেক বড়ো বড়ো হাফ কম কমও সংখ্যক মানুষের একটি কুটির শিল্প গঠন করা হচ্ছে যার জন্য জুট শিল্প একটি জীবিকা নির্বাহের বড়ো রাস্তা হয়ে উটতে পারে এই কারণে জুট শিল্পকে হামরা পোধানভাবে গুরুত্ব দিচ্ছি